যে কোনো বড় অনুষ্ঠানে জলের পর্যাপ্ত ব্যবস্থাপনা করাটা খুবই জরুরি এটা একটা ন্যূনতম চাহিদার মধ্যে পড়ে এবং যেখানে প্রচুর মানুষের জমায়েত হতে পারে সেখানটা সেখানে পর্যাপ্ত পরিমাণে জল থাকাটা খুবই দরকার অতি অবশ্য অতি অবশ্যই পর্যাপ্ত জল থাকাটা জরুরি বিয়ের বিবাহের মতো বা অন্য যে কোনো বড় অনুষ্ঠানে তো আমরা দুই রকমের কাজ করি জেনারেলি সাধারণত একটা হচ্ছে খাওয়ার জল যেটা আমরা নরমালি কোনো প্যাকেজড ফুড বা বানানো পরিস্রুত পানীয় জলটাকে একটা বোতলবন্দি করে সেখান থেকে আমরা সেটা আমরা কিনে আনি সেরকমভাবেই আমরা পাই একদম বোতলবন্দি করা সিলড অবস্থাতেই আমরা খাবার জলটা পাই আরেকটা জল যেটা আমরা দৈনন্দিন কাজে নিত্য নৈমিত্তিক কাজে ব্যবহার করি সেটার জন্য আমরা আমাদের কাছে ডিপ টিউবওয়েল ব্যবহার করি কারণ সেই ডিপ টিউবওয়েল বা আমাদের টাইম কল যে টাইমলি জল আসে সেই সেই জলটাকেও আমরা ব্যবহার করি আমরা অনেক সময় পুকুরের জলকেও ব্যবহার করি বাসন মাজার কাজে বা কিছু ধোওয়ার কাজে বা কিছু পরিষ্কার করার কাজে সেগুলোর ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি অনেক সময় যে জলটা আমরা পাইপ লাইনের থ্রু দিয়ে দিনে দুবার পাই সেই জলটাকে দিয়েও আমরা সেটা পরিস্রুত নয় সেটা পরিস্রুত কিন্তু পানীয় নয় তো সেই জলটা আমরা ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন কাজকর্মে আমাদের পানীয় জলটা ছাড়া বাকি যে সমস্ত কাজের জন্য বিয়ের কাজের জন্য অনেক জায়গাতেই জল লাগে অনেক কিছুতেই ধোওয়া মাজার কাজে ঘরদোর পরিষ্কার করার কাজে টেবিল বা অন্য অন্যান্য সমস্ত জিনিসপত্রগুলো মোছার কাজে তো রান্নার কাজে রান্নার কাজে আমরা পানীয় জলই ব্যবহার করি তো পানীয় জলে রান্নার জন্য আমরা বড় বড় জার পাই হ্যাঁ কুড়ি লিটার বা সেই রকম তার চেয়েও বড় সেই সেই জারগুলো আমরা ব্যবহার করে থাকি খাওয়ার জলের জন্য যেটা পানীয় জল সেটা আমরা সাধারণত আমরা ক্রয় করে থাকি সিলড অবস্থাতেই অ্যাভেলেবল যেগুলো কোম্পানি রয়েছে বা যে সমস্ত যে সমস্ত ব্যবসায়ীরা এই জল পরিষেবা প্রদান করে তো তাদের কাছ থেকে আমরা সেই জলটাকে ক্রয় করি বোতল সিলড অবস্থাতেই আর বাকি জল আমরা বাকি অন্যান্য কাজের জন্য আমরা আমাদের পাইপ লাইনের থ্রু দিয়ে পাওয়া জল বা পুকুরের জল বা বাড়ির কাছের টিউবওয়েলের জল যেগুলো যে টিউবওয়েলের জলগুলো সাধারণত পানের উপযুক্ত নয় পানীয় নয় পান করার জন্য উপযুক্ত নয় সেই জলগুলোকে আমরা ব্যবহার করি যদি কোনো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েলের জল পানের উপযোগী হয় তাহলে আমরা সেই জলটাকে পান করেও থাকি সেই জলটাকে আমরা পান করি অনেক সময় তো সেটাতে সমস্যা কিছু থাকে না তো সেই জলও আমরা অনেক সময় বিয়ের কাজে মানুষের পান করার জন্য ব্যবহার করি